হ্যাঁ বলুন হ্যাঁ আচ্ছা বলুন হ্যাঁ বলছি না আমি তো এখন ঘরে নেই আসলে আমি একটু মিটিংয়ে আছি এক জায়গায় এসছি তো আমার তো ঘন্টাখানেক লাগবে তো হঠাৎ করে এমনি হয়ে গেলো রোদ গরম লেগে গেছে মনে হয় না কি সকাল থেকে তো কোনো অসুবিধার মধ্যে ছিল না হঠাৎ হয়ে গেলো এমনি তো আমাকে তো কিছু বলেনি আমি না বললে কি করে বুঝবো আমি তালে স্কুলই পাঠাতাম না ওকে কিন্তু এখন তো আমার পক্ষে যাওয়াই সম্ভব না আমার এখনও এক ঘন্টা দেড় ঘন্টা মতো সময় লাগবে আমি যেখানে আছি আমার বেরোনোয় অসুবিধা হয়ে গেলো যাবো কী করে আমি তো সেটাই বুঝতে পারছি না তো ও কি ওর মানে হ্যাঁ বলুন আমি ওকে দেখে আমি ওকে তো দেখে পাঠিয়েছি কিছু সেরকম কিছুই বুঝিনি আমি ওকে খাইয়ে দিলাম সকালবেলা খাওয়ালাম তো সেই তখন যদি শরীর খারাপ আমাকে তো বলতো আমি না বললে আমি তখন না দেখে যদি বুঝি তো বলতে তো হবে বলেওনি আমায় কিছু তো এবার সেখানে আমি এখন কী করবো এখন কেমন আছে আচ্ছা আচ্ছা তো আমি এক বরং এক কাজ করি আমি তো এখন যেতে পারছি না তাহলে ওর বাবাকে আমি ফোন করছি দেখি যদি ও যায় যেতে পারে তো ওকে বলছি তুমি গিয়ে একটু নিয়ে আসো ওকে কারণ আমি এখন সম্ভবই না বেরোনো আচ্ছা আপনি বলুন না মায়ের সঙ্গে কথা হয়েছে হ্যাঁ আপনি বলুন মায়ের সঙ্গে কথা হয়েছে মা আসছে তাহলে বলুন তাহলে হয়তো ও চুপ থাকবে কাঁদবে না আমি একটু কাইন্ডলি এটা একটু ব্যবস্থা করুন দয়া করা তাহলে আমার সুবিধা হয় আমি যেতে পারলে তো আমি নিশ্চয়ই চলে যেতাম আমার মেয়েকে তো যেতেই হবে নিতে তো আমি দেখছি ওর বাবার সঙ্গে যোগাযোগ করে ওর বাবা ঠিক যাবে কিন্তু ততক্ষণ আচ্ছা ঠিক আছে না ওতো সেরকম কিছু ওষুধ টষুধ ওকে খাওয়াই না না এমনি কিছু কোনো ওষুধই খায় না ওর এমনি সর্দি কাশি হলে যা ওষুধ দিই এমনি অন্যকিছু তো প্রবলেম নেই ছিলো না তাই জন্য কোনো ওষুধ টষুধ ওকে দেওয়া হয় না এমনি যেমন মানে এমনি বাচ্চা যেরকম ভিটামিন টিটামিন সেটা যদি কখনও দিতাম দিতাম কিন্তু এমনি তো কোনোদিন ওকে ওষুধ খাওয়াইনি তো ঠিক আছে আপনি একটু দেখুন আমি ওর বাবা

আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি একটু দয়া করে দেখুন আমি পৌঁছানোর চেষ্টা করছি ঠিক আছে

হ্যাঁ হ্যাঁ আমি ছুটির আগেই পৌঁছে যাবো আমি ছুটির আগেই পৌঁছে যাবো আর চিন্তা করা করবেন না আমি ঠিক পৌঁছে যাবো তো আমি দেখছি যদি ওর বাবা যায় তাহলে তো আরও আগে যাবে তো আমি ওর বাবার সঙ্গে যোগাযোগা করার চেষ্টা করছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি এখন ওর বাবাকে ফোন করে বলছি নিয়ে আসতে তারপর আমি ডাক্তার চেক আপ করিয়ে নেবো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ রাখছি